কথায় আছে কৃষি উন্নত তো দেশ উন্নত শুধু একটা ব্যবসাই নয় সকল প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এই কৃষি শিল্পকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া দরকার কারণ কৃষি শিল্প এমন একটা শিল্প যেখানে কৃষক তার সারা মাসে সারা বছরে পরিশ্রম আমাদের হাতে তুলে দেয় কিছু মূল্যের পরিবর্তে তাই তাদের যত বাজার ভালো হবে ততই আম তাদের উন্নতি হবে এবং দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে তাদের এই বাজার ভালো না হলে তাদের পরিবারও সুখী থাকতে পারবেনা এবং তাদের পরবর্তী যে কৃষি পরবর্তী বছরের যেই চাষটা সেটাও ভালো হতে পারবেনা